আমি জীবনে শিখেছি এমন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ বলতে আমার সেরকম কিছু নেই কিন্তু আমি অনেক সেরকম পাঠ করেছি পাঠ শিখেছি তো সেগুলো আমার জীবনকে যথেষ্ট প্রভাবিত করেছে